আমাদের দেশের স্বাস্থ্যব্যবস্থা অন্যান্য দেশের তুলনায় মোটামোটি ভালো তবে অন্যান্য দেশের স্বাস্থ্যব্যবস্থাও অবশ্য অনেক অনেক উন্নত আমাদের দেশের স্বাস্থ্যব্যবস্থাও ভালো কোনো রুগিকে সা কোনো স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে নার্সরা সত্বর ভর্তি করে নেন তাড়াতাড়ি ডাক্তারকে ডাক্তারবাবুকে ডেকে এনে ওনার চিকিৎসাপদ্ধতি শুরু করিয়ে দেন ওনার পরীক্ষা নিরীক্ষা করে যথাসময়ে পরীক্ষা নিরীক্ষা করে সেলাইনের ব্যবস্থা করে দেন যদি রক্ত টক্ত দিতে হয় তারও সমস্তরকম ব্যবস্থা করে দেন দুবেলা ধরে ওনার প্রেশার চেক করেন সব সময়েই নার্সরা রুগিদের কেয়ার নেন সব সময়ে যত্ন নেন তবে একটা দিক হচ্ছে কি যে হসপিটালে যে পায়খানা বাথরুম রয়েছে সেগুলো একটু নোংরা ওনারা যদি একটু কাউকে সুইপার দিয়ে স্যানিটাইজার বা ডেটল ফিনাইল এসব দিয়ে প্রত্যেকদিন যদি ওটা পরিষ্কার করান তাহলে মনে হয় আমার মনে হয় খুবই ভালো হয় তার কারণ রু রুগির সঙ্গে যেসব গার্জেনরা মানে আমরা যারা যাই তারা আমরা অসুবিধা ভোগ করি বাথরুম নোংরা এত ইয়ে গন্ধ গ্যাস যে ওগুলো ব্যবহার করতে আমাদের প্রচণ্ড আমরা ঘৃণাবোধ করি সে কারণে ওই সবগুলোর যদি দিকে একটু লক্ষ্য রাখা হয় ওগুলোর দিকে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় তাহলে স্বাস্থ্যব্যবস্থা আরও আরও উন্নত হবে আর অন্যান্য দেশের মতো যদি একটু আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করে রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা যায় আরও উন্নত ধরনের বেড ব্যবহার করে করা হয় তাহলে আমার মনে হয় হসপিটালের আমাদের যে দেশে যে সব হসপিটাল আছে সেগুলো আরও আরও বেশী উন্নত হতে পারে